আমার বাড়িতে বিভিন্ন রকম পানীয় থাকে এক রকমের পানীয় যেমন পুদিনা পাতার একটা জুস তারপরে বিভিন্ন রকম ফলের একটা জুস থাকে সেইগুলো দিয়ে শরবত করলে খুব টেস্টি হয় খেতেও খুব সুন্দর হয় আর লেবু আছে পাতিলেবু পাতিলেবু লেবুরও জুস থাকে সেই পাতিলেবুর জুস এ জলের সঙ্গে একটু নুন আর একটু চিনি দিয়ে একটু মানে গুলে খেলে খুব ভালো লাগে খেতে আর পুদিনা পাতার জুসটাও ওই রকমভাবে গুলে খেতে হয় গ্লাসে চামচ দিয়ে ভালো করে চিনি নুনের সঙ্গে গুলে জুসটা তৈরি করা হয় খেতে খুব টেস্টি হয় বা যেইটা সব রকম ফল দিয়ে চ তৈরি যেটা মিক্সড ফ্রুট সেই ফুটটাও খুব সুন্দর লাগে মিক্সড ফ্রুটের জুসটাও অন্য রকম খেতে লাগে